হ্যালো হ্যাঁ ম্যাম বলুন কী বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এই কিছুদিন পরেই তো পড়বে শিশু চৌদ্দোই নভেম্বর চলে এল তো আর তো মাত্র পনেরো দিন মতো বাকি আছে কী করা যায় বলুন কী আগের মতো সাড়ম্বরেই কি পালন করা যায় নাকি ও ছোটো কোনোভাবে পালন করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাড়ম্বরেই করা হোক ঠিক আছে বলুন কী কী করা যায় মানে সকাল একদম সকাল রাত অব্দি কী করা যায় বলুন কদ্দুর কী করা আচ্ছা অনুষ্ঠানটা মানে সকালেই করে দেবো আর কি হ্যাঁ হ্যাঁ বাচ্চা বাচ্চারা রাত করলে মা ও গার্জিয়ানরা আবার ঠিক আছে বলুন কী কী করা যায় বলুন হ্যাঁ হ্যাঁ বিতর্ক সভার আলোচনা বিতর্ক সভাটা আলোচনা গান আবৃত্তি নাচ বিতর্ক সভা ক্যুইজ আর একটা নাটক করা হোক নাটকটায় পৌরাণিক কিছু নেই যেগুলো ভালো রামায়ণ মহাভারত কেমন হয় হ্যাঁ একবার তো আলোচনা হবে তো তবু ওই রামায়ণ বা মহাভারত হলেই করলেই মনে হয় ভালো হবে আচ্ছা হ্যাঁ আ ওই আর কী কী করা যায় হ্যাঁ আচ্ছা বাজেটটা কত রাখা যায় বলুন ও আচ্ছা বাজেট খাওয়াদাওয়াটা কী করবো মাংস ভাত করব না মাছ ভাত শুধু বলে করে দেবো মাংস ভাত করব মাংস ভাত করলে মোটামুটি মাংস চাটনি একটা সবজি মিলেই তাহলে বাজেট কুড়ি পঁচিশ হাজার তো ক্রস করবেই আপাতত ধরে রাখা যাক হ্যাঁ হ্যাঁ ফান্ডে তো টাকা আছে আচ্ছা বাজেটটা ও ওই শঙ্করদার সঙ্গে একটু আলোচনা করলে আরও ভালো হয় মনে হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবাই মিলে একটু আলোচনা করা আচ্ছা ওই আবৃত্তির দায়িত্ব তাহলে কাকে দিয়ে ওই কাকে দিয়ে ওকে কাকে দিয়ে হবে তপনদাকে আচ্ছা আর বাকি নাচ গান এগুলো কাকে কাকে একটু বলুন তাহলে আমি সবাইকে এক্ষুনি ফোনে তাহলে জানিয়ে দেবো এ এ দিলে উনি সব কাজকারবার হ্যাঁ হ্যাঁ আমি তাহলে তাহলে আবৃত্তিটা না বলে দেব তপনবাবুকে আর গানটা হ্যাঁ হ্যাঁ বলে দিই মানে কাকে যে দায়িত্বটা বলুন দিলে আমি এখন থেকে জানিয়ে দেব কাকে গানের দায়িত্ব কাকে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ওটা তো অবশ্যই আবৃত্তিটা নয় তাও শেখানো যাবে কিন্তু গান নাচ তো শেখানো যাবে না আচ্ছা আর বাকি হ্যাঁ আর নাটকটা নাটকটা আচ্ছা নাটকটা বাচ্চাদের ঠিক আছে নাটকটা আমি দেখে দেবো বাকি বিতর্কসভার দায়িত্বে কে থাকবে আ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমি আসলে কথা ঠিক আছে রাখছি তাহলে ঠিক আছে হুম